পূর্ব বর্ধমান জেলার প্রধান পরিবহন বিকল্প হচ্ছে রাস্তা ও রেলপথ সাধারণ মানুষের জন্য বিকল্পগুলি কতটা সাশ্রয়ী তো সাশ্রয়ী আমাদের রেলপথ এবং রাস্তার মধ্যে বাস পরিবহন পরিবহনের মধ্যে বাস এগুলো আমাদের একটু সাশ্রয়ী কিন্তু রাস্তায় যে ভাড়া করা গাড়িগুলো পাওয়া যায় ভাড়া গাড়ি সেগুলোতে আমাদের খুব ব্যয়বহুল এবং বাস বা ট্রেনে আমাদের একটু সাশ্রয়ী এবং এই বিকল্পগুলিতে কী কী সমস্যা এতে জড়িত রাস্তায় যানজটের খুব চাপ যানজটের কারণে খুব সমস্যা এবং রেলপথে রেলপথে হচ্ছে গিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে ওখানে মানুষের চাপাচাপি এতে হচ্ছে গিয়ে রেলপথের খুব সমস্যা